আমি আমার অবসর সময়ে বা অবকাশে বেশ কিছু জায়গায় ঘুরি তার মধ্যে আমার প্রিয় হচ্ছে আমাদের পুরুলিয়ার শহরাঞ্চলেই অবস্থিত একটি পার্ক যেটির নাম হচ্ছে ডিয়ার পার্ক আমি সেখানে প্রায়শই যাই সেটি আমার পছন্দ কেন তার কারণ হিসেবে বলতে হয় এখানে প্রচুর পরিমাণে জন্তু জানোয়ার আমরা দেখতে পাই যেমন হরিণ বাঁদর সজারু এমনকি বনবিড়াল এখন বর্তমানে এখানে সাদা বাঘও এসেছে যার ফলে এইগুলো আমার খুব আমার খুব পছন্দের মানে আমি পশু পাখিদের নিয়ে জানতে পছন্দ করি এখানে বিভিন্ন ধরনের পাখিও রয়েছে বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি এই এটি আমাদের শহরাঞ্চলে হওয়ায় এখানে যাতায়াতের ব্যবস্থাও সহজ আমার বাড়ি থেকে নিকটবর্তী হওয়ায় প্রায়শই এখানে আমার অবসর সময়ে যাওয়া হয়